পশ্চিমবঙ্গে একজন কৃষক হিসাবে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি তো এখন সরকার থেকে সমস্ত সুবিধা দেয়ার জন্য সমস্যায় আর পড়তে হয় না কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে সমস্ত সুবিধা আর সমাধান হয়ে গেছে এবং চ্যানেল ব্যবস্থার মাধ্যমে সমস্ত জলসরবরাহ ঠিকঠাক ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমাদের কৃষিকাজের সুবিধা হয়েছে এবং খরা বর্ষা এরকম সময়ের জন্য লাভ লোকসান যখন হয় তো সরকার থেকে সুবিধা পাওয়া যায়